হ্যালো কে বলছেন

ও কতোটা নেবেন এখন তো দুশো সত্তর টাকা করে কেজি যাচ্ছে কম তো আর হয় না দাদা মাংসে তো লাভই থাকে না দিদি ওই ঠিক আছে আপনি দেবেন কুড়ি টাকা করে কম দেবেন আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে কবে লাগবে সে তো লেগ পিস দিয়ে দেবো অসুবিধা হবে না তা লাগবে কবে আপনার আটটা তো দিদি হবে না আটটার সমায় দোকান আমরা খুলি আপনি দশটা নাগাদ হবে না দশটা সাড়ে দশটা আমাদের ডেলিভারি হয় তবে এটা পনেরো কেজি হলে নিয়ম হয় দশ কে জিতে হবে না দশ কেজি বে হ্যাঁ না না পনেরো কে জির ছাড় নিচে তো হয় না আমাদের হ্যাঁ কোথায় আপনার বাড়িটা কোথায় বাড়িটা কোথায় সে আমি অনেকটাই এখান থেকে অনেকটাই দূরত্ব তা

হ্যাঁ এখান থেকে যথেষ্টই দূরত্ব ঠিক আছে আপনি আমি করে দেবো অসুবিধা নেই আপনি রিক্সা ভাড়া যেটা হয় ওই একটা ছেলেকে দিয়ে পাঠাবো রিক্সা ভাড়াটা তাহলে দিয়ে দেন শুধু আর হ্যাঁ সাড়ে দশটার মধ্যে আমি আশা করি দিয়ে দিতে পারবো হ্যাঁ আড়াইশো টাকা কেজি আমি একটা ছেলেকে দিয়ে পাঠাবো আপনি তার হাতে টাকাটা দিয়ে দেবেন হ্যাঁ অ্যাডভান্স আমাকে করে দেবেন করে দিয়ে এই নম্বর ও আপনি নিজের মতোন পাঁচশো টাকা অ্যাডভান্স করুন হ্যাঁ এই নম্বরে এই নম্বরে করে দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ